দেখুন আমরা চাই যে কৃষিকাজ মানুষ করুক কারণ কৃষিকাজ থেকে এখন অনেক মানুষ পিছিয়ে এসেছে কারণ তারা দেখছে যে এই জলবায়ু পরিবর্তন আবহাওয়ার যে এই এত অত্যাচার থেকে তারা বাঁচতে কৃষিকাজ থেকে সরে এসেছে তো কিন্তু কৃষিকাজ থেকে সরে এলে তো হবে না কৃষিকাজ করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য কারণ তারা যে দু বেলা দু মুঠো খেতে পাচ্ছে তারা সমস্ত এই কৃষিকাজ থেকেই পাচ্ছে কৃষিকাজ থেকে না পেলে তারা কোত্থেকে পাবে কৃষিকাজটা মানুষের দরকার সে ধানই হোক আর পাটই হোক বা আপনারা সবজি হোক সব কিছু করা দরকার বা একটা ফুলের বাগানই হোক সবগুলোই কিন্তু একটা কৃষিকাজ শুধুমাত্র ধান চাষ করা পাট চাষ করা আখ চাষ করা এগুলিই কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ে না কিষিকাজ মানে সব কিছু যে কোনো কিছু চাষ করাটাকেই বলা হয় কৃষিকাজ তো আমরা চাই যে বিভিন্ন ধরনের লাভজনক কৃষি যেমন ধান চাষ করা বিভিন্ন ধরনের সবজি চাষ করা বিভিন্ন ধরনের পাট জাতীয় দ্রব্য চাষ করা যেগুলো কম সময়ের মধ্যে আমরা বেশি ফসল পেতে পারি বা লাভ পেতে পারি সেই সমস্তগুলো ফসল আমরা চাষ করি তার সাথে সাথে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করুন বৈজ্ঞানিক পদ্ধতি বলতে আমরা যে সারাদিন যে খেটে খুটে খুব বেশি পরিশ্রম করে আমরা চাষ করছি সেরম কিন্তু নয় বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কম সময়ে আমরা চাষ করতে পারি এবং চাষ করতে গেলে আমাদেরকে কি লাগে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম লাগে সেইগুলো আমরা বৈদ্যুতিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করুন তো ওগুলোকে বৈজ্ঞানিক যেমনভাবে জল দেওয়া মা জমিতে লাঙল না দিয়ে ট্রাক্টরের মাধ্যমে চাষ করা এই সমস্তগুলো আমরা করতে পারি